আমার জায়গায় প্রধান ক্রিড়া ব্যক্তিত্ব বা অ্যাথলিটরা যারা নিজ নিজ খেলাধুলায় নিজের জায়গা করে নিয়েছে আমি সেই ব্যক্তিদের নাম তেমন জানি না কিন্তু বিভিন্ন ক্রীড়াবিদ কোচ প্রশাসক খেলোয়াড় তারা নিজ নিজ জায়গায় হয়তো খেলাধুলোয় জায়গা করে নিয়েছে এ বিষয়ে আমি তেমন কিছু জানি না তাই আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না